আমার সব থেকে ভালো কাজ হলো আমার জীবনে আমার গ্রামের অনাথ শিশুদেরকে দেখাশুনা করা এবং সব থেকে বেশি কাজের জন্য আমি গর্বিত হয় আমার গ্রামের কোনো যদি বিপদ আপদ হয় সেই জায়গায় আমি ছুটে গিয়ে তাদেরকে রক্ষা করি